বর্তমানে পুরুলিয়ার শিক্ষা ব্যবস্থা খুব খারাপ লকডাউনের পর থেকে শিক্ষার খুব অবনতি হয়েছে অনলাইন পরীক্ষার জন্য কেউ কিছু শিখতে পারে নি এটা তরুণদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন রাজ্যের যে কোনো জেলায় চাকরির খুব অভাব সবাই চাকরির জন্য হা হা করছে রাস্তায় ধর্নায় বসেছে দু হাজার কুড়ির শিক্ষাব্যবস্থার পরিস্থিতি খুব খারাপ বেশিরভাগ সবাই ডিগ্রী নিয়েও কিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে যদি শিক্ষাব্যবস্থা এভাবে চলতে থাকে তাহলে তরুণ সমাজ ধ্বংসের দিকে এগোবে কিছু কিছু ভালো দিক আছে যেমন মেয়েদের কন্যাশ্রী প্রকল্প ছেলেদের যুবশ্রী বিদ্যালয়ে মিড ডে মিল অনলাইনের মাধ্যমে নানারকম অ্যাপ উঠেছে যেগুলির দ্বারা কাজ খোঁজা খুবই সহজ হয়েছে সেক্ষেত্রে কাজের জন্য ঘুরতে হয় না বিশেষ করে বেসরকারি কাজ এবং শিল্পোন্নতি হলে কাজ পেতে অসুবিধা হবে না